আমাদের পুরো টিম সবাই মিলে সান্দাকফু পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার উচ্চতম স্থান সেখানে ট্রেকিং করতে গিয়েছিলাম ট্রেকিং করতে গিয়ে আমি পাহাড়ের প্রায় মোটামুটি অনেক উচ্চ জায়গায় চলে গিয়ে সেখানে আমি স্থান হারিয়ে ফেলি আমি বুঝতে পারি না যে আমি কীভাবে নীচে নামব কিন্তু আমি যাওয়ার সময় কিছু পথনির্দেশ করে গেছিলাম কিছু চক কিছু মার্কিং চিহ্ন করে গেছিলাম যেটা আমাকে আসতে সাহায্য করবে সেই ভাবে আমি নীচে নামি কিন্তু নীচে নামতে আমাকে প্রচুর বেগ পেতে হয়েছিলো প্রচুর কষ্ট হয়েছিলো সঙ্গে সঙ্গে ট্রেকিং করতে গেলে যেটা সবার আগে দরকার মদ্যপান বা সুরাপান করা যাবে না ওষুধ সঙ্গে রাখতে হবে বেশি ওয়াকিং করতে হবে এক্সারসাইজ করতে হবে শরীর ফিট রাখতে হবে খাবারটা প্রচুর খেতে হবে সাথে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে শারীরিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে এর সঙ্গে অর্থনৈতিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে